হ্যাঁ ভারতের রাজ্যের কিছু জায়গা বলতে যেমনি রাজস্থান গুজরাট এইসব জায়গাগুলোতে অবশ্যই যেতে হবে কারণ রাজস্থানের মরুভূমির মতোন যে জায়গা সেখানে এত বালি প্লাস মরুভূমির এত গরম এগুলো দেখার জন্য আমি খুবই উৎসাহিত হয়ে থাকি এবং গুজরাটের যে কচ্ছের রণ যেটা আমার সব থেকে প্রিয় জায়গা তো সেই কচ্ছের রণ দেখার জন্য আমি খুবই উৎসাহিত হয়ে থাকি তাই আমি ওই দুটো জায়গা অবশ্যই ভ্রমণ করবো